প্রাণীদের যত্ন নেওয়া বলতে আমি যেটা বুঝি এখন তো আমি শহরে থাকি যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন তখন কী করতাম যে মা কাকিমারা কী করতো গবাদি পশুরা পশুদেরকে লালন পালন করতো কীভাবে হচ্ছে খড় জাতীয় যাদেরকে আমরা বিচুলি বলে থাকি এবং মাঠ থেকে ঘাস কেটে এনে দেওয়া এবং সজিনার পাতা তাদেরকে দেওয়া এ বাড়ি সে বাড়ি থেকে ফ্যান আমানি এনে তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হতো এবং তারা খুব ভরপুরভাবে খেতো অনেক সময় খেতো অনেক খাওয়ার ফলে তাদেরকে অনেক শরীর খারাপ বা অসুস্থ বা পেট ফাত দেওয়া হতো ওর ফলে কী হতো আমাদের মা কাকিমারা কী করতো কিছু ট্রিটমেন্ট বা সুস্থ করার জন্য তাদেরকে গাছের সবেদা সিদ্ধ করে দেওয়া বলো থেঁত করে দেওয়া বলো এবং বাঁশ পাতা চুলোই আগুনে ঝাই করে তাদেরকে খাওয়ানো হতো এবং তারা তার ফলে অনেক সময় সুস্থ হয়ে ওঠে আবার ছমাস অন্তর তাদেরকে ভ্যাকসিন দেওয়া হতো এবং বাইরের কিছু অনেক সময় খাবার আমরা এনে তাদেরকে খাওয়াতাম এইভাবে আমরা গবাদি পশুকে লালন পালন করতে থাকি এবং মা কাকিমাদের কাছ থেকে শিখতেও থাকি তেনারা যেভাবে করতে থাকতো সেগুলোকে আমরা ফলো করতাম খুবই ভালোও লাগতো